হ্যালো

হ্যাঁ আপনি কি স্টেশনারি ডিলার বলছেন হ্যাঁ তো বলছি আমার কিছু জিনিস অর্ডার দেওয়ার ছিল হ্যাঁ তো আমি চাই আমার আমার একটা ছোটোখাটো স্টেশনারি ব্যবসা আছে তো আমি চাই ব্যবসাটাকে বড় করতে তো সেই জন্য আমি কিছু মাল আপনার কাছে নিতে চাই তো আপনি কি সবকিছু মাল দিতে পারবেন হ্যাঁ তো আমার হচ্ছে যেমন এখন যেমন সিটি গোল্ডের জিনিস বেশি ব্যবহার করছে মানুষ তো আমি সিটি গোল্ডের জিনিস কিছু নিতে চাই যেমন ধরুন সিটি গোল্ডের চুড়ি হার কানের তারপরে আংটি সবকিছুই নিতে চাই এবং আমি পাথরেরও কিছু জিনিস নিতে চাই তো সেইগুলো আমি আপনার সাথে গিয়ে কথা বলে নেব কী কী নেব তো আপনার দোকানে সেরকম সব ধরনের জিনিস পাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ না না আমি সেট নেব সব সব কিছু তো সেট নেব বা আলাদা আলাদাও ভাবে সেরকম থাকলে আমি নেব বা এখন ধরুন মেয়েদের যেরকম ধরনের চুড়ি অনেক রকমের সিটি গোল্ডের চুড়ি পাওয়া যাচ্ছে তো সেরকম কিছু জিনিস আমি এরকম ধরনের জিনিসগুলোই নিতে চাই হ্যাঁ তো আমি ওইগুলো আমি নিতে চাই তো কীরকম কী দাম পড়বে মানে আমি তো ইয়ে নেব পাইকারি রেটে নেব তো সেরকম বলছি কীরকম দামটা পড়বে

আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সেই সব সেই সব দামের নিয়ে কোনো ইয়ে হবে না তো আমি তো পাইকারি রেটে আপনার কাছ থেকে অনেক নেব তো সেই হিসাবে আপনি দেখেশুনে একটু দামটা করে দেবেন আচ্ছা ঠিক আছে আমি কাল পরশুর মধ্যে গিয়ে আপনার সাথে কথা বলব আমি আপনাকে জানিয়ে দেবো কখন যাব আপনার দোকানটা কখন খোলা থাকে সেটা বলুন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি যখন যাব আপনাকে ফোন করে যাব হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ